বাংলার তাঁত শিল্প হলো একটা উপজাতীয় শিল্প যেটাতে যেটা একটা হস্তশিল্প হিসাবে চালনা করা হয় এখন বাংলায় মানুষের বাড়িতে এখন বাড়িতে যারা তাঁতি মানে দারা তাঁত ব্যবসা করেন তারা তাদের বাড়িতে বাড়িতে এখন তাঁত সেই তাঁত থেকে তারা তাঁত বুনে তারা কাপড়ের কাপড় বানায় আর কি তাঁতের কাপড় বানায় তাঁত দিয়ে কাপড় বানায় এত সুন্দর হয় ওইগুলো মানে প্রচুর সুন্দর হয় ওগুলো তাঁতের কাপড় এমনিতেও পরতে বেশ ভালো লাগে তাঁতের কাপড়ের অনেক দামও তার জন্য তাঁতের মোটামুটি তাঁতের কাপড় এখানে চলে আমাদের এখানে তো আমার এলাকার বেশিরভাগ তাঁত শিল্প একটা উপজাতির শিল্প হিসেবে ব্যবহার করা যেতে পা ব্যব মানে ব্যবহিত হয় আর কি বাড়িতে বাড়িতে এখানে তাঁত তাপরে কুমোর শিল্প আছে কুমোরদের কারুকার্য এত সুন্দর ওরা হাতে গড়ে কুমোরদের তাপরে হচ্ছে মাটি মাটির হাড়ি গ্লাস তারপর আরো অনেক কিছু কারা পিটিয়ে পিপিটিয়ে লোহা পিটিয়ে পিটিয়ে বানায় তো খুবই ভালো বেশ এখানকার উপজাতীয় শিল্পগুলো আমার পাশাপাশি দেখা কুমোরদের শিল্প আর তাঁতি শিল্প আমি যেটা নিজে চোখে দেখেছি এগুলো আমার বেশ ভালোই লাগে কারণ অনেকটা ওদের ওদের কাজের বিস্তারিতটা অনেকটা উপজাতীয় শিল্পগুলো মধ্যে কুমোর শিল্প আর তাঁত শিল্পটাই আমার চোখে দেখা ও ওইটা হচ্ছে মানে অনেকটা জুড়ে অনেক জন মিলে কাজ করা যায় ওইটাতে তাঁতও দেখেছি বাড়ির তাঁত যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেই যন্ত্রটাও দেখেছি কুমোরদের ঘরের যে মানে যেভাবে মাটির হাড়ি জিনিসপত্র এইসব যে মাটির যে জিনিসপত্রগুলো ব্যবহার করা হয় ওইগুলো ওইগুলো দেখেছি খুব সুন্দরভাবে নিপুণ হাতে কাজগুলো তারা করে